হ্যালো দাদা নমস্কার আমি গ্রোসারি শপ থেকে বলছি বলুন হ্যাঁ আপনার কি কিছু লাগবে দাদা

হ্যাঁ বলুন কী কী লাগবে আমি আপ বলুন বলে দিচ্ছি হ্যাঁ চাল পঞ্চাশ বস্তা দশ বস্তা ঠিক আছে আলু কুড়ি বস্তা আর ডাল ডাল ডাল দেবো ডাল দেবো দাদা ডাল ডাল ডাল পাঁচ কেজি আ আলু আলু দশ কেজি আলু কতো কেজি বললেন আর আলু কুড়ি কুড়ি বস্তা ও আপনি আপনার হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি বললে করে দেবো আর এক্সট্রা একটু চার্জ লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিয়ে পাঠিয়ে দেবো কিন্তু দাদা বলছি যে হোম ডেলিভারি দিতে গেলে দাদা একটু বেশি খরচা হবে হ্যাঁ আপনার বাড়িতে কি অনুষ্ঠান আছে দাদা এতো জিনিস নিচ্ছেন হ্যাঁ দাদুর শ্রাদ্ধ আছে হু হুম বুঝলাম বুঝলাম বুঝলাম দাদুর শ্রাদ্ধ আছে দাদা কি আপনি আপনার বাড়িতে বয়স্ক লোকরা আছে বিড়ি ফিড়ি খাবে দাদা বিড়ির প্যাকেট পাঠাতাম ও পান খায় পানও আছে দাদা বলতে পারেন পান পাঠাতে পারি বিড়ির প্যাকেট দাদা পাঁচটা পাঠাতে তাহলে আমার লাভ হবে দাদা ঠিক আছে বিড়ির প্যাকেট পাঁচটা পাঠিয়ে দিচ্ছি দাদা কোনো অসুবিধে নেই আমি রেখে দিচ্ছি আপনার কালকে সকালবেলা পৌঁছে যাবে ঠিক আছে চব্বিশ ঘন্টা দাদা আমাকে এক একটু কিছু পয়সাকড়ি মারার দরকার ছিলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অনলাইনে আমার এখন মেরে দিন আর ঠিক আছে পরে কথা বলে নিন